আমি রবিবারের দিন আঁকতে পছন্দ করি কারণ রবিবারের দিন আমি সময় পাই সেই সময়টুকুটা আমি আঁকতে পছন্দ করি এবং আমি এটার অনুপেরণা আশেপাশের স সমাজ এবং আশেপাশের যে প্রকৃতি থেকে খুঁজে পাই এবং আমি দৈনন্দিন জীবনে আমার এই ভারসাম্যটা বজায় রাখার জন্যে আমি নিজের কাজের পাশেপাশে নিজের ড্রয়িং এবং বজায় রাখতে পারি আমার এটা পছন্দ হয় তাই